আচ্ছা অনেক বেশি সংখ্যক লোকের জন্য যখন রান্না করতে হয়েছিলো তখন একটু মনে হয়েছিলো যে আমি যেটা নর্মাল রান্নাটা কিছু জনের জন্য করি সেটা যখন বেশি সংখ্যক লোকের জন্য করতে হয়েছিলো সেটা নর্মালি তার স্বাদটা একটু অন্য রকম হবে এবং হয়তো পুড়েও যেতে পারে বা নুন বেশি হয়ে যেতে পারে কিন্তু আমি তার জন্য বলবো যে ঘরের যত মহিলারা থাকবে শুধুমাত্র মহিলা কেন মহিলা পুরুষ যারা রান্না করতে আগ্রহী এবং যারা খেতে ভালোবাসে খাওয়াতে ভালোবাসে তাদের বলবো যে এক একটা কাজ যদি এক একজন রান্নার যে এক একটা পার্ট বা রান্নার যে এক একটা ভাগ সেটা যদি এক একজন করে ভাগ করে নেওয়া হয় তাহলে একটা রান্না খুব সহজে অনেক বেশি সংখ্যকের জন্য তৈরি করা যাবে এবং সেটা খেতে ভালো ও সুস্বাদু হবে